আমার সবচেয়ে বড়ো মনোরম হাইকের অভিজ্ঞতা বলতে আমি আমার পাশের জেলাতে একটা জায়গা রয়েছে তার নাম মুকুটমণিপুর সেখানে গিয়েছিলাম বন্ধুবান্ধব সবার ছিল তাই একটা গাড়িতে করে সবার সাথে আনন্দ করে সেখানে গেছি সেখানের যে মুকুটমণিপুর জায়গাটা সেখানে রয়েছে জলাশয় চারিদিকে এবং সেখানে কত ধরনের বোট রয়েছে সেখানে সবাই মিলে বোটে করে ঘুরেছি এবং পাশে বাচ্চাদের জন্য পার্ক রয়েছে এছাড়াও কত ধরনের হোটেল রয়েছে সেখানে সবাই মিলেমিশে একসাথে খেয়েছি এই দৃশ্যগুলো আমাকে খুব ভালো লেগেছে এছাড়াও সূর্যাস্ত এবং সূর্যোদয়ের তেমন কোনো আমি দেখি নি এগুলোই আমার অভিজ্ঞতা এগুলোই আমি শেয়ার করলাম